বাংলা ভাষার ইতিহাস নিয়ে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে একটা সময় এই বাংলায় মোগল সাম্রাজ্য ছিল তখন হয়তো মুঘল ভাষা চলতে এই বাংলায় আমাদের যখন নবাব সিরাজউদ্দৌলা বাংলা দখল করল তখন থেকে আমাদের বাংলা ভাষা চালু হলো যেটা আমার মনে হয় এটা আমি ভুলও হতে পারি বাংলা ভাষা আস্তে আস্তে আধুনিক হয়ে যাচ্ছে তার উদাহরণ হলো আমাদের শুদ্ধ ভাষা আমরা আগে যখন গ্রামে থাকতাম তখন আমাদের ভাষার ভিতরে একটা টান আলাদা ছিলো আমরা এখন যখন উত্তর দিনাজপুর শহরে চলে এসেছি তখন এই শহরের মানুষদের ভাষা শুনতে শুনতে আমাদের ভাষাটাও পরিবর্তন হয়ে যায় এবং শ শুদ্ধ ভাষা হয়ে যায় আমরা আগে আগে আসে বা বইতে পড়েছে যে আমাদের এখানে আগে অন্য ভাষা ছিল সেটা পরিবর্তন হতে হতে আর সে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাটা পরিবর্তন হয়েছে কিন্তু আজও পশ্চিমবঙ্গে অঞ্চলভেদে বাংলা ভাষা অন্য রকম টান আছে কোনো অঞ্চলে বাংলা ভাষার রসের উচ্চারণটা বেশি কথাও দন্ত সর উচ্চারণ বেশি এরকম অঞ্চল হতে ভাষার কথাও কথাও ভাষার একটু আধটু পার্থক্য আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মাতৃভাষা হলো বাংলা আর যে বাংলা ভাষা আধুনিকতা শুনেছে ভবিষ্যতে গিয়ে বাংলা ভাষার আধুনিকতায় পৌঁছে আমারএইটুকুনি বলার ছিল